সকাল সাতটার মধ্যে কি আটটার মধ্যে ভাত দিতে হবে তখন আমি করি কী তাড়াতাড়ি রান্না করার জন্য একটা উনোনে ভাত করে দিলাম আর একটা উনোনে গ্যাসের মধ্যে ডালকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে যাবার পরে সেটা কড়াইতে পেঁয়াজ কুঁচি লঙ্কা জিরা এরকম সব কিছু দিয়ে সেটা তাড়াতাড়ি করে ছকে নিলাম ব্যাস ডাল হয়ে গেলো এদিকে ভাতের সঙ্গে আলুও সেদ্ধ করতেদিয়ে দিলাম সেই আলুটাকে বের করে আবার তেল লঙ্কা জিরা পেঁয়াজ একটু ভেজে একসঙ্গে বেশ ভালোটি করে মেখে দিলাম সুন্দর হয়ে গেলো যদি মাছ থাকে তাহলে মাছ একটু ভেজে দিলাম তা নাহলে ডিমকে তাড়াতাড়ি করে একটু ওমলেটের মতো করে দিলাম এরকমভাবে রান্না করি আর যদি পটল ভাজা পটলের দিন হয় তালে একটু পটল ভাজা করলাম কিম্বা অন্য অন্য কিছু বড়া টড়া করতে গেলে বা বড়ি থাকলে সামান্য একটু বড়ি ভেজে দিলাম এই রকমভাবে আমি রান্না করে পরিবেশন করি এরকম তাড়াতাড়ি করে আমরা করতে হয় আর যখন রান্নার উপকরণও কম থাকে তখন আমি করি কী সোয়াবিন তো থাকেই হলে সোয়াবিনের ঝোল আলু ভাতে বেশ সুন্দর মশলা টশলা দিয়ে সোয়াবিনটা রান্না করলাম একটু মাংসের মতো রান্না হয়ে গেল পেঁয়াজ কুঁচি আদা জিরা রসুন সব কিছু দিয়ে রান্নাটা করে যেন মাংসের মতোই লাগে একটু আলু ভাতে দিই দিলাম কম সময়ে অথচ রান্নাটাও খুব ভালো হয়ে গেলো এইভাবেই আমি সাধারণত রান্না করে থাকি